একটি গল্পের বই রয়েছে পথের পাঁচালি নামক এই গল্পের বইটি সকলেই বলেন অনেক সুন্দর অনেক সুন্দর একটি গল্পের বই তাছাড়া এটি আমাদের নীচু ক্লাসের পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্গত ছিল এই গল্পটা না কি পড়তে সকলেরই খুবই ভালো লাগে কিন্তু এই গল্পটা আমি কিছুই বুঝতে পারি নি এই বইটি আমাকে অনেকেই সুপারিশ করেছিলেন এই বইটি ভালো করে পড়ে দেখার জন্য এই বইটি গল্পটা পড়েছিলাম ঠিকই কিন্তু রিডিং পড়ার মতোই হয়ে গেছিলো আমার কাছে এটা এই গল্পটা পড়ে আমি কিছুই বুঝতে পারি নি